আমি আপনার হ্যালো

হুম বলছিলাম আমি হচ্ছে যে আপনার ছেলেমেয়ের স্কুল থেকে বলছি খেলার শিক্ষক বলছিলাম এখানে একটা খেলাধুলার একটা ইভেন্ট হবে তাতে আপনার ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে আপনি কি করাতে চান হ্যাঁ স্কুল থেকে বলছি হ্যাঁ বাৎসরিক খেলা হচ্ছে কিন্তু কিছু কিছু খেলা আছে বাধ্যতামূলক আর কিছু কিছু খেলা আছে যে যার নিজের মতে করতে পারে যেমন যেমন একশো দৌড়টা আছে যেমন কেউ যে যার মন চাইবে সে নিতে পারে আর হাই জাম্পটা যার মন চাইবে সে নিতে পারবে কিন্তু লং জাম্পটার ক্ষেত্রে এটা বাধ্যতামূলক হুম

হুম না স্কুলে এসে লেখালেও হবে এখন নাম বলার দরকার নেই আসলে প্রত্যেকটা গার্জেনকেই ফোন করে জানানো হচ্ছে বাচ্চাদের ব্যাপারে যে তাদেরকে গার্ডিয়ানের মত আছে কি নেই কারণ এখন অনেক সময় এই প্রবলেমটা দেখা দিচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের মতে যদি খেলাধুলো করানো হয় তাতে গার্ডিয়ানরা এসে অবজেকশান করছে সেই কারণে ফোন করে জানানো আর কি হ্যাঁ সেটা আছে যে আর বাইরের স্কুল থেকেও আসবে সব খেলা সেটা হবে বাইরের স্কুল থেকেও আসছে বাইরের স্কুল থেকে আসছে একটা সেমি ফাইনাল হবে তারপরে ফাইনাল হবে আর কি খেলাটা এখন আপনার বেশ কিছুদিন হবে কুড়ি দিন মতো হবে খেলাটা হুম মানে সমস্ত রকমের ক্লাস নিয়ে হয় তো এক একটা ক্লাসের দুটো করে ইভেন্ট হবে আমার দুচার দিনের মধ্যে নামটা লিখিয়ে দিলে ভালো হয় আর কি আর আপনি যদি একটু গার্জেন নয় যদি দেখা করে যান আপনার দুটো বাচ্চা আছে তো একটু গার্জেন দেখা করে গেলে সব গার্জেনকেই ডাকা হয়েছে একটু দেখা করার জন্য স্কুলে আপনি তাহলে কবে আসতে পারবেন একবার স্কুলে আচ্ছা ঠিক আছে দুটো বাচ্চার অংশগ্রহণ আপনার মেয়েটা একটু ভয় পাচ্ছে তো চাইছে না একটু বুঝিয়ে দেখবেন যাতে সে করতে চায় আর কি মানে ছেলেটার খুব উৎসাহ আছে ছেলেটা করতে চাইছে আচ্ছা ঠিক আছে হুম রাখো